বাংলা ভাষায় আমার প্রিয় কবি হলেন হ্যাঁ সুকুমার রায় তার কারণ হ্যাঁ তিনি আমার তিনি ওনাকে আমার খুবই পছন্দ উনি বাংলা ভাষায় বিভিন্ন ধরনের কবিতা ছোটো ছোটো গল্প ইত্যাদি লিখে গেছেন আর সুকুমার রায়কেই আমার পছন্দ বলতে উনি যে ছোটোদের জন্য বেশি কবিতা লিখতেন আর ছোটো উপন্যাস কবিতার মধ্যে একটা জাদু ছিলো ছন্দের জাদু যেটা পড়ে আমি সব সময় নিজেকে অনুপ্রেরণা মন মনে করেছি তাছাড়া অন্যান্য অন্যান্য কাজও তিনি করেছেন বিভিন্ন গান কবিতা ইত্যাদি এ তিনিই রচনা করেছিলেন যেগুলো আমাকে খুবই ভালো লেগে থাকে